যেকোনো রেসিপি তৈরি করতে গেলে বা রান্না করতে গেলে তার মূল মূল পদ্ধতি থেকে পুরোপুরিভাবে সরে আসা সরে আসা সম্ভব নয় তবে স্বাদের ক্ষেত্রে বা মানুষের রুচির ওপর ভিত্তি করে কিছু পরিমাণগত পরিবর্তন করা যেতে পারে এবং রান্নার ক্ষেত্রে সেটাই মূলত প্রয়োগ করা হয় কারণ ধরুন কেউ লবণ কম খেতে পছন্দ করে বা কেউ ঝাল একটু কম খায় সে ক্ষেত্রে হুবহু একই রকমভাবে কোন কিছুই তৈরি করা সম্ভব নয় এ এ এই ভাবে কিছু কিছু পরিবর্তন করতে হয় রান্নার ক্ষেত্রে আর তাৎক্ষণিক উদ্ভাবন বলতে মূলত চিকেন কষা আমি করতে পারি এক্ষেত্রে নির্দিষ্ট কিছু পরিমাণ চিকেন পিস করা একটা কড়াইতে তেল গরম করে তাতে বিভিন্ন মশলা যেমন পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এছাড়া হলুদ গুড়ো লংকার গুড়ো ও চিকেন কারি মশলা মিশিয়ে দিয়ে তার ওপর বেশ কিছুক্ষণ নাড়তে হয় উনুনের আঁচে এবং তাতে ওই কাটা এবং ভালোভাবে ধুয়ে নেওয়া চিকেনগুলি মিশিয়ে নাড়া চারা করতে হয় এবং কিছুক্ষণ পর সেটা গরম মশলা এবং আর অন্যান্য মশলা দিয়ে অল্প আঁচে নামিয়ে দিতে হয়